হ্যাঁ আমি ওয়াইফাই বা মোবাইল ডেটা অবশ্যই আমি ব্যবহার করি কেননা সারা দিনে মোবাইলের মাধ্যমে অনেক কাজ করতে হয় ইন্টারনেটের মাধ্যমে তাছাড়া দেখা যাচ্ছে ইউটিউব দেখা বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এইগুলো দেখতে গেলে অবশ্যই ইন্টারনেট না হলে দেখা যায় না সেই কারণেই আমি ওয়াইফাই বা ইন্টারনেট আমি ব্যবহার করি সারা দিনে আমার মোটামুটি এক জিবি করে আমার লেগে যায় আর নেটওয়ার্কের সমস্যার সম্মুখীন তো আমি অবশ্যই হই কেননা এখানে সেই পরিমাণে নেটওয়ার্কটা থাকে না ফলে ঠিকঠাকভাবে কোনো কিছু ডাউনলোড করা যায় না বা দেখা যায় না বা দেখা যাচ্ছে কেউ কোনো মেসেজ যদি পাঠায় বা কোনো দেখা যাচ্ছে কোনো ভিডিও যদি আমি ডাউনলোড করতে চাই বা কাউকে কোনো ভিডিও যদি পাঠাই কোনো ফটো যদি পাঠাই সেক্ষেত্রে আমি দেখতে পারি না বা পাঠাতেও পারি না ইন্টারনেটের প্রচণ্ড সমস্যা ফলে বাইরে যেতে হয় বা দেখা যাচ্ছে কোথাও গেলে যদি কিছুটা নেটওয়ার্ক পাওয়া যায় সেক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে থেকে কাজ সারতে হয় কোনো ইম্পর্টেন্ট দরকার যদি থাকে সেক্ষেত্রেও সেই একই সমস্যা হয় নেটওয়ার্কের জন্যে